হ্যাঁ আমার এলাকার মানুষ সবচেয়ে বেশি স্বাস্থ্য সমস্যাগুলি হয় যেমন সংক্রামক রোগ হ্যাঁ হয় অনেক রোগ সংক্রামক থাকে তো সেগুলো সংক্রামিত ভাবেই হয়

তাকে হয়তো বলা হয় যে তুমি বা ঘরে ভিতর থাকো তো তবু সে বাইরে বেরিয়ে পড়ে এর থেকে অনেক রোগ ছড়ায় বা এরকমও হয় অ অঅনেক রোগ অসংক্রামকও হয় কিন্তু সেই রোগগুলোরও মানুষ শিকার হয় বা অপুষ্টি হ্যাঁ অনেক অপুষ্টি হয় যাদের অনেক বাচ্চারা অপুষ্টি হয় যাদের মা বাবা বা বাড়ির লোক খুব ভালোভাবে ভালোভাবে যত্ন নেয় না শিশুর বা ঠিক মতন ভাবে তার খাবারের দিকে বা তার শরীরের দিকে লক্ষ্য রাখে না তো তারা অপুষ্টির শিকার হয় হয় যেমন পেটে বাচ্চা থাকার অবস্থাতেও ও এরকমটা হয়ে থাকে অপুষ্টির শিকার হয়ে থাকে পেটে বাচ্চা থাকা অবস্থাতেও যেমন সংক্রামক রোগগুলি যেমন এখন টিবি বা টিবি তারপরে ঠান্ডা সর্দি কাশি এইসবগুলোই কিন্তু সংক্রামক রোগ আবার অসংক্রামিত রোগও আছে যেমন অন টিউমার টিউমারটা এখন অসংক্রামিত রোগ যেমন এটা কারোর সংক্রামন কিছুভাবে সংক্রামিত হয় না তো এই রোগগুলির হ্যাঁ আমাদের মা স অনেক রকমের মানে সা সমস্যার সম্মুখীন হয় হয় এই রোগগুলির কারণে